আমার যে খাবারের অর্ডার দেওয়া হয়েছিলো একশো পিস রুটি একশো প্লেট মাংস আমার বাড়িতে আরো লোকজন বেড়ে গেছে সেকারণে আরো পঞ্চাশ পিস রুটি ও দশ প্লেট মাংস লাগবে অর্ডারটা ডেলিভারি দিতে পারবেন তো আগের অর্ডারগুলো রাত্রি আটটার সময় ডেলিভারি দেবেন বলেছিলেন এখন নতুন অর্ডার যোগ করায় সময় লাগবে নাকি নাকি আটটার মধ্যেই দিতে পারবেন যদি একটু জানান তাহলে ভালো হয় কেননা রাত্রিবেলা অনেকেরই একটু তাড়াতাড়ি খাওয়া অভ্যাস আছে তাই বলছিলাম